পশ্চিমবঙ্গের ইস্থানীয় খাবার খাওয়ার স্থানগুলি হলো যেমন হচ্ছে আমাদের আসানসোলের ভিএনআর কফি হাউস সেখানে আমরা সব বন্ধুবান্ধব মিলে কফি হাউসে বিকেলবেলার দিকে যাই একটু আড্ডা মারি অথচ ওইখানের কফি খুব বিখ্যাত এখানে কফিও খাই অথচ অনেকেই আসে অনেক ছেলেমেয়েও আসে সেখানেও প্রচুর ভিড় হয় তারপরে রয়েছে আসানসোলের মধ্যে একটা মিষ্টির দোকান গীতাঞ্জলি স্টোর সেখানে খুবই ভালো মিষ্টি সেখানেও গিয়েছি সব বন্ধুরা মিলে সেখানেও খাই তারপর হচ্ছে কলকাতা নিউ মার্কেট সেখানে দু পাশে দুটি ফুডের দোকান রয়েছে সেখানে খুবই ভালো ভালো খাবার রয়েছে সেখানেও খেতে খুব ভালো লাগে তারপরে হচ্ছে যে এখানে আসানসোলে একটা গ্যালাক্সি মল রয়েছে সেখানে আমরা পিজা বার্গার এইসব খেয়ে থাকি অথচ একটু বিকেলবেলায় ঘুরতে এসে একটু এনজয় করাও হয় এইভাবে আমরা বিকেলবেলার দিকে ঘুরে ফিরে বেড়াই